যাচ্ছে না এটা তুমি কি ভুল নাম্বারে লাগাচ্ছ হ্যালো হ্যালো হ্যাঁ আপনি কি গড়াই রোডের আয়া সেন্টার থেকে মিতা বলছো মিতা আচ্ছা আমি না আমার বাবার জন্য আমার বাবা মা ও আমি একজন ভালো আয়াকে চাইছি যে আপনি আসবেন এবং আমার বাবা মায়ের একটু সেবা করবেন থাকবেন খাওয়া দাওয়া করবেন করাবেন স্নান করাবেন একটু বলুন না আপনি বারো ঘন্টা থাকুন আমি বারো ঘন্টায় অন্য আরেকজনকে নেব দিনে আর রাতে আপনি যদি আপনি দিনে থাকুন আপনি দিনে বারো ঘন্টা থাকুন তার জন্য আপনি কত পয়সা নেবেন কত আচ্ছা ঠিক আছে তো আপনি বারো ঘন্টার মধ্যে কটা থেকে কটা অবধি আপনি আসতে পারবেন না অ্যাকচুয়েলি আমি তো অফিস করি সেই জন্য আমি অফিস টাইম তো আমার প্রায় সাতটা হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে তো আমি বাড়ি না ঢুকলে তো তুমি বেরোতে পারবে না কেন আমার ঘরে তো কেউ নেই ওই জন্য আমার একজন আয়ার দরকার বিশেষ করে বাবা মাকে খাওয়ানো দেখাশোনা করা ঠিক আছে আমি চেষ্টা করব সাড়ে ছটার মধ্যে ঠিক আছে আমি সাড়ে ছটার মধ্যে হ্যাঁ তো পেমেন্টটা ওটাই পাবেন কিন্তু মানে সময়টা সাড়ে ছটার মধ্যে আপনি রাখুন সাড়ে ছটার সময় আমি ঢুকে গেলে আপনাকে ছেড়ে দেব আমার রাতের লোক চলে আসবে ঠিক আছে অসুবিধা নেই নিশ্চয়ই আপনার অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব আমার বাবার বয়স হচ্ছে আশি আর মায়ের বয়স হচ্ছে বাহাত্তর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশিরভাগটাই তোমাকেই করতে হবে তুমি নিজের বাবা মা হিসেবে একটু ওনাদেরকে একটু সেবা করো তাতে নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদও পাবে ঠিক আছে তো তুমি কাল থেকে কি আসবে ঠিক আছে তাই কোরো তবে ঠিক আছে রাখছি